ইউটিউবের যে রান্নার রেসিপিটা আমি দেখেছি ওটা পপি কিচেন মানে পপি কিচেনের রা রান্নাগুলো পুরো একেবারে আলাদা আলাদা রকম বেশ নতুনত্ব প্রতিদিন নতুনত্ব ডিজাইন নিয়ে আসে কখনও মোচার ঘণ্ট কখনও রুই মা মানে রুই মাছের মাথা দিয়ে ডাল কখনও মানে বিভিন্ন কত কী বলব সাবুর বড়া কখনও আপনার মাছ যে কী মাছ বলে ওটা বেশ নিহেরে মাছের চপ বিভিন্ন রকম কোয়ালিটি দিয়ে যে পপি কিচেনের পপিদি রান্নাগুলো আমাদের সামনে নিয়ে আসেন আমি ওনার রান্নাটা খুব মানে এনজয় করি দেখি খুব ভালো লাগে আর যদি বলেন যে আমি কোন চ্যানেলটা বেশি দেখতে পছন্দ করি আমি দেখি টিভি চ্যানেলটা মানে দিদি নাম্বার ওয়ান রচনাদিকে দেখলে আমার খুব ভালো লাগে বা ওনর ওনার কথাবার্তা সবদিকে আমার খুব মানে এনজয় করি উনি অনেক অনেক মানুষ যারা অন্ধকার জগতে পড়ে আছে তাদের আলোর জগতেও ফিরিয়ে নিয়ে এসেছেন তাদেরকে ট্যালেন্ট দি মানে জানিয়েছে মানে ট্যালেন্টের ব্যাপারটা শিখিয়েছেন যে তোমরা গ্রাম অঞ্চলে থেকেও ভালো ভালো কাজকর্ম করে ভালো জায়গায় পৌঁছাতে পারো সেই শক্তি সেই বুদ্ধিটুকুও উনি দিয়েছেন তাই দিদি নাম্বার ওয়ান মানেই রচনা ব্যানার্জী এক নম্বর